আমি আমার পশুদের যত্ন নেওয়ার জন্য কিছু লোকও রেখেছি এবং আমি মাঝে মাঝে নিজেও কিন্তু তাদের যত্ন নিই তো সে ক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয় না আমার যারা রয়েছে তারাও কিন্তু আমি যাদের রেখেছি যে দুজন রেখেছি তারাও কিন্তু পশুদের ভালোভাবেই যত্ন নেয় এবং আমি সময় পেলে আমিও তাদের যত্ন নিই আমি পশুদের এর পশুদের থাকার জন্য একটা আলাদা করে বাড়ি তৈরি করে দিয়েছি সেখানেই কিন্তু পশুরা থাকে এ সমস্ত পশুরা তা পশুদের আমি সেখানে খুব যত্নশীলভাবে সেখানে রাখি এবং আমি স্বাস্থ্যবিধি বজায় রাখি ই সব সময় তাদের কোনো অসুবিধা হলে আমি তৎক্ষণাৎ পশু চিকিৎসালয়ে নিয়ে যাই এবং পশু তারা না গিয়ে যেতে পারলেও আমি ডাক্তারকে ডাকি বাড়িতে এবং তাদের এর কী অসুবিধা হচ্ছে সেটা সেটা জানার চেষ্টা করি এবং তাদের আমি সব সময় তাদেরকে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার যেমন যেখানটায় তাদেরকে আমি রাখি তাদের সেখানটা আমি পরিষ্কারভাবে রাখি কোনো আবর্জনা নোংরা ফেলি না সেই দিকে এবং তাদের স্বাস্থ্যর দিকে আমি ভালোভাবেই লক্ষ্য রাখি